না আমি মনে করি না মহিলাদেরই শুধু রান্না করা কাজ মহিলারা কাজ করে মানে যে এই নয় যে তাদেরকেই কাজটা করে যেতে হবে মহিলাদের সাথে সাথে এখন পুরুষরাও অনেক কাজ করতে পারে আমি এমন দেখেছি যে দাদা ভাইয়েরা যারা হোস্টেলে থাকে তারা কিন্তু এখন হোস্টেলে রান্না করে খায় তাহলে তারাও তো রান্না করতে জানে তো আমার মনে হয় শুধু যে রান্নাটা মহিলাদের কাজ সেটা নয় কিন্তু অনেক পুরুষ মনে করে যে মহিলারা যেহেতু বাড়িতে থাকে সেহেতু তাদের প্রধান কাজটা যেন রান্না করাটাই ঘরের কাজ করাটা কিন্তু আমি একজন মহিলা হয়ে আমার আমি এটা প্রচুর বিপক্ষে কারণ একজন পুরুষ যেটা পারে একজন মহিলাও সেটা পারে আর একজন মহিলা যেটা পারে সেটা একজন পুরুষও করতে পারবে এটা আমি বিশ্বাস করি কারণ আগে মহিলাদেরকে এতটা নিচে দেখানো হতো সেই জায়গায় আজ যে মহিলারা অনেকটা মহিলাতান্ত্রিক হয়ে উঠেছে সেটা আমার খুব ভালো লাগছে তো রান্নার ব্যাপারে আমি বলবো যে অবশ্যই মেয়েরা কেন একা রান্না করবে ছেলেদেরও রান্না করা দরকার ছেলেরাও তো একদিন খাওয়াতে পারে একদিন কেন তারও রান্না করে খাওয়াতে পারে মেয়েরাই কেন শুধু রান্না করে খাওয়াবে তো আমার যে ভাই আছে সে কিন্তু খুব একটা রান্না করতে পারে না কিন্তু তার শখ আছে সে রান্না করবে তো সে মাঝে মধ্যে রান্না করে রান্না করে টেস্ট করে যে দিদি দেখ কেমন হয়েছে তো আমি নিই সেটা নিয়ে খেয়ে দেখি যে হ্যাঁ মাঝে মধ্যে ভালো হয় মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায় তো এই যে একটা পুরুষের মধ্যে এই চাহিদা এটাও কিন্তু অনেক ধরনে মানে প্রকাশ একটা নতুন জীবনের প্রকাশ নবজাতকের মতন একটা প্রকাশ দেখা দেয় তো হ্যাঁ পুরুষ রান্না করতে পারে এমনকি অনেক আমি দেখেছি স্বামী তাদের স্ত্রীকে করে খাওয়ায় এই জিনিসগুলো কিন্তু সত্যি খুব ভালো তবে আমি মনে করি পুরুষদেরও রান্না করাটা দরকার